আমাদের এখানে আমরা যখন অযোধ্যা পাহাড়ে যখন ঘুরতে যাই তো অযোধ্যা পাহাড়ে সারাদিন যাওয়ার সময়ে অতোটা বুঝতে পারিনা কিন্তু যখন আমরা নামি নামার সময় আমরা ওই যে গাড়ির যে নিম্নমুখটা মুখটা নিচের দিকেই থাকে সবসময়ে দেখি আর মাঝে মাঝে মনে হয় যদি ডান ডানদিকের চাকাটা একটু এদিকে চলে যায় তাহালে কী হবে তাহলে কী হবে বাড়ি পৌঁছাতে পারবো তো পারবো কি না এই করতে করতেই আমরা বাড়ি পৌঁছে যাই